আমাদের পুরুলিয়া জেলায়ে উন্নয়ন আছে নেই এমনটা বলা যাবে না অনেক বেশি উন্নত হয়েছে জঙ্গল মহল থেকে আমাদের এলাকা যে এখন এত বেশি উন্নত তার জন্য আমি খুব গর্ব বোধ করি কিন্তু এছাড়াও উন্নয়নের এখনও অনেক বাকি আছে আমাদের স্কুল আছে বলতে হবে কিন্তু স্কুলে পড়ার মত শিক্ষার্থীরা এখনও যায় না তারা চায় ঘরে কাজ করে তারা টাকা পয়সা কামিয়ে খাবার খাবে এটাতে ভুল নেই এখন চাকরির এতটাই অভাব আছে কেউ পড়াশোনা করতেই চায় না ভাবে কিছু একটু করলে যদি উপার্জন করা যায় তাই আমার মতে যদি ছেলে মেয়েদের কর্মসংস্থান দেওয়া যায় তাহলে তারা পড়াশোনা করতে আগ্রহী হবে যে পড়াশোনা করে তারা কোনওদিন চাকরি পাবেই না সে পড়াশোনা তারা এখন করতে চায় না তাই চাকরির কথা মাথায় রেখে প্রথম কাজ যেটা হবে সেটা হল ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে সরকারি চাকরি দিতে হবে এমন কোনও কথা নেই বেসরকারি তো চাকরি তাদের চাইই চাই নাহলে একটি ছেলে মেয়ে কেন নিজের সময় পড়াশোনার মধ্যে দেবে সে তো কষ্ট করে টাকা রোজগার করে ঘর চালানোর কথাই ভাববে সবাই মূল বক্তব্য একটাই যে পড়াশোনা করে চাকরি করে ঘর চালাব যদি তারা পড়াশোনা করে চাকরিই না পায় তাহলে পড়াশোনা করবে কেন তাদের তো সেটা সময় নষ্ট বলেই মনে হবে সাথে সাথে এখন মোবাইলের ব্যবহার বেশি বেড়ে গেছে যে ছেলেমেয়েরা স্কুল কলেজে যায় না বই খাতা কেনে না সবসময় মোবাইল নিয়েই বসে থাকে যেটুকু নাম্বার না পেলেই নয় সেটুকুই তাদের চাই তাই জন্য মোবাইলের ব্যবহার ছেলে মেয়েদের হাতে একটু কমাতে হবে তারা মোবাইল ভালোর দিক থেকে খারাপটাই বেশি দেখে তাই আমার মতে এসব উন্নয়ন হওয়া বেশি জরুরি